পুরুলিয়া জেলায় পর্যাপ্ত ডাক্তার কিন্তু নেই মোটামুটি পাঁচশো জন মতো রয়েছে আর এখানে স্বাস্থ্যসেবা কর্মীদের প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠান কিন্তু রয়েছে প্রথমেই রয়েছে দেবেন মাহাতো সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল একটি একটি পূর্ণাঙ্গ সরকারি মহাবিদ্যালয় এটি দুহাজার কুড়ি সালে প্রতিষ্ঠিত হয়েছিলো অর্থাৎ আজ থেকে তিন বছর আগেই প্রতিষ্ঠিত হয়েছে কলেজটি ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড সার্জারি ডিগ্রি প্রদান করে নার্সিং ও প্যারামেডিকেল কোর্সও প্রদান করা হয় কলেজের সঙ্গে যুক্ত এই হাসপাতালটি পুরুলিয়ার অন্যতম বড়ো হাসপিতাল হসপিটাল স্থাপিত হয়েছে দুহাজার কুড়ি সালে তিন বছর আগে প্রাতিষ্ঠানিক নথিভুক্তি পশ্চিমবঙ্গ স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় ন্যাশনাল মেডিকেল কলে কমিশন শিক্ষার্থী রয়েছে একশো জন ভাষা রয়েছে ইংরেজি ও বাংলা এখানে নার্সিং এখানে নার্সিং এখানে নার্সিং কলেজও রয়েছে সেটা হচ্ছে মানভূম নার্সিং কলেজ এছাড়াও রয়েছে জিএনএম ট্রেনিং সেন্টার পুরুলিয়া নার্সিং ট্রেনিং সেন্টার